হ্যালো

না বোন দেখো আমরা তো ওই পাড়াগতভাবে একটা আলোচনা নিজেরা তুমিও যেমন বলছ আরও পাড়ার কয়েকজন বলছেন এই এই হরিনামটা করতে গেলে একটা তো প্রস্তুতির প্রয়োজন আছে সেই প্রস্তুতিটা তুমিও বলো আমাকে যে কীভাবে করলে সেই অনুষ্ঠানটাকে সাফল্যমন্ডিত করে আমাদের একটা পাড়ার সুনাম মন্দিরের সুনাম হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছ বোন এখন আমাদের তো এই মন্দিরের যারা পূজারী আছেন সেবাইত আছেন মঠের যারা মহারাজ আছেন বা অন্য অন্য যারা আছেন সবাইকে নিয়েই বড় যজ্ঞ তো সুতরাং সবাইকে এতে সামিল করতে হবে নিজেদেরকেও আপ্রাণ চেষ্টা করে এই অনুষ্ঠানটা যাতে সুস্থভাবে করতে পারি সেই রাস্তা দেখতে হবে তার সঙ্গে আমার আরও প্রতিবেশী তুমি যেমন আমার প্রতিবেশী আরও প্রতিবেশীরা থাকবেন সবাইকে সঙ্গে নিয়ে এই কাজটা করলে ভালো হবে তুমি কি বল এ সমন্ধে বলছ বলো হ্যা ঠিকই আছে তোমার কথা বা তুমি আমার প্রতিবেশী বোন হিসেবে আমি তোমায় বলছি ঠিক আছে আমারা এই করো যাতে হরিনামটা করতে পারি কৃষ্ণের নামটা করতে পারি এবং সকলকে আজকে যে আমাদের এই মন্দিরের জায়গাটা সেটার যেন সুনাম আমাদের বৃদ্ধি পায় পাড়ার ও আমার নাম বৃদ্ধি পায় সবাই মিলে একত্রিত হয়ে এই কাজটা প্রতিবেশীরা আমরা সবাই করব তুমি এই সমন্ধে মতামত যা তোমার করার হ্যাঁ ঠিকই বলেছ এইটাই তো ঠিক সবাই সবারি মতামত নিয়ে যেকোনো অনুষ্ঠান করতে হলে সকলের মতামত নিয়ে যে যে যেটা পাড়াগত বা আমাদের দেশের মন্দিরের অনুষ্ঠান এটা পাড়ার সকলকে নিয়েই সকলের মতামত নিয়েই করতে হবে এই কাজটা ভালো হ্যাঁ আমি সবাইকে পাড়ার আরও পাঁচজন যারা আছেন সবাইকে আমি ডেকে এখানে মন্দিরের কাছে হাজির করে দিচ্ছি আলচনাটা সবাই মিলে বসেই একটা সিদ্ধান্ত হুম ঠিক আছে